গাই গরু কিনলে তার বাচ্চা হয় বাচ্চা হয় বা এঁড়ে গরু এঁড়ে গরু কিনলে তার খাওয়াতে হয় যেমন যেমন খড় ভুসি অনেক কিছু খাওয়াতে হয় তারপর তাকে বড় করা হয় জবাই করা হয় জবাই করে চামড়া আলাদা বিক্রি হয় গোশালাতে বিক্রি হয় তার ভুঁড়িও আলাদা বিক্রি হয় বা বাড়িতেও খাওয়া হয় আর গাই গরু কিনলে তার তাকে তো আর বিক্রি করা হয় না কাটাও বা হয় না তার বাচ্চা হয় বাচ্চাকে বড় মার দুধ খায় খড় ঘাস ওকে বড় খা খাইয়ে দাইয়ে ভালো করে ভিটামিনও খাওয়া হয় ভিটামিন খাইয়ে বড় করে যখন বড় হয়ে যাবে বড় করে বড় করা হয় বড় করে তারপর ওকে ওকে বিক ওর দুধও হয় দুধ বিক্রি করেও অনেক টাকা বা নিজেরাও খাই দুধ তারপর ওকে ও ওকে ও যখন বড় হয়ে যায় তখন ওর মাকে বিক্কিরি করে দেওয়া হয় মাকে বিক্রি করলে অনেক টাকা হয় তারপর ওর যখন পেটে বাচ্চা থাকে তখন ওকে খাওয়া দাওয়া খড় ভুসি খ ঘাস ইত্যাদি ইত্যাদি খাওয়ানো ওকে অনেক কিছু খাওয়ানো হয় তার পরে যাতে বাচ্চাটা পুষ্টি হয় তার পরে তার পরে ওকে ওর বাচ্চাটা হলে তারপর বাচ্চা মার দুধ খায় অনেক কিছু খাইয়ে ওর বাচ্চাটাও বড় করা হয় তার পরে